আমি সকালবেলায় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে পরে ব্রাশ করি দিয়ে তারপরে জল জল ফল খেয়ে পরে বাথরুম যাই বাথরুম থেকে এসে পরে জলখাবার খেয়ে পরে বাজার চলে যাই আমি বাজার থেকে এসে পরে বাজার করি যা সবজি বাজার করলাম বা মাছ মাংস যা নেবার আছে নিলাম নিয়ে পরে ঘরে এলাম ঘরে এসে পরে যদি জল ফল খাবার দাবার খাই তো খাই না হলে বই পড়তে বা এমনি মোবাইল ঘাঁটতে মোবাইল ঘাঁটতে বা লেখালেখি করতে আমি কিছু করতে বসে যাই দিয়ে ওমনি করতে দুপুর হয়ে যায় দুপুরের পর খাওয়া দাওয়া খাই খাওয়া দাওয়ায় ভাত ডাল বা মাছ মাংস যা থাকে বা নিরামিষ যদি কিছু থাকে খাই খাবার পর দশ পনেরো মিনিট টিভি দেখি টিভি দেখার পর ঘুমাতে চলে যাই ঘুম থেকে উঠি সাড়ে চারটে পাঁচটার সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে পরে আমার দোকান আছে আমি দোকানে যাই দোকানে সাতটা সাড়ে সাতটা থাকি তারপর আমার বাবা আসে বাবা আসার পর আমি ঘর যাই ঘর গিয়ে পরে চা ফা খেলাম খেয়ে পরে সাতটা সাড়ে সাতটা আটটা বেজে গেলো আটটার পর যদি দেখি যে ঘরে থাকতে ইচ্ছা করছে না তো তখন আমাদের পাশে মাঠ আছে মাঠে চলে যাই গরমের দিন ভালো ঠান্ডা হাওয়া দেয় মাঠে চলে যাই মাঠে গিয়ে পরে বসি ওখানে আরও অনেক বন্ধুবান্ধব আসে ওখানে সবাই একসাথে বসে পরে গেম খেললাম বা গল্প তল্প করলাম ওই করতে দশটা বেজে যায় দশটার সময় ঘর আসি ঘর এসে পরে খাবার দাবার খেয়ে পরে ঘুমিয়ে যাই তারপর আবার